গাছপালা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য আর গাছ না থাকলে আমরাও বাঁচতে পারবো না গাছ আমাদের প্রাণ তাই গাছপালা তো আমাদের লাগাতেই হবে ফুল ফুল তো নিত্য দিনের পুজোতে লাগে আমাদের ফুল এবং কোনো প্রয়াণ ব্যক্তির মৃত্যু দিবস বা জন্ম দিবসেও আমাদের ফুল লাগে তাই ফুল গাছ অবশ্যই লাগানো উচিত ফল বা সবজি ফলের গাছ তো অবশ্যই লাগানো উচিত কারণ আমরা যে বাজার থেকে ফলটা কিনে নিয়ে আসি সেই ফলটা কিন্তু কেমিকেল বা সার দিয়ে তৈরি সেগুলো খেলে আমাদের শরীর অসুস্থও হতে পারে তার জন্য আমরা যদি নিজের হাতে নিজের জায়গায় বা জমিতে কিছু ফলের গাছ লাগাই তাহলে কিন্তু খুবই ভালো সেই ছোট্টো গাছ থেকে এক দিন বড়ো হবে এবং তাতে ফল হবে তখন আমরা কিন্তু খেতে পারবো সেই ফলটা আর সবজি সবজি তো আমাদের প্রয়োজনীয় নিত্য দিনের রান্নাতে আমাদের সবজি তো লাগে তাই বাইরের কোনো সবজি না খেয়ে আমরা যদি বাড়িতে নিজের জায়গায় কিছু জায়গা জুড়ে সবজি চাষ করা হয় তাহলে তো খুবই ভালো হয় কারণ বাইরের সবজিতে বিভিন্ন রকমের সার কেমিকেল দিয়ে চাষটা করা হয় সবজি চাষটা তাই মানুষের ওগুলো পেটে গেলে অনেক ক্ষতিকার তাই আমরা যদি বাড়িতে মানে কোনো জৈব বা জৈব পদ্ধতিতে আমরা চাষ করি তাহলে আমাদের সেই সবজি খেলে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না তাই সবজিও চাষ করতে হবে এবং ফুলের ফুল বা ফলের চাষও চাষও করতে হবে আমাদের